হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যালো এটা কখন হচ্ছে দিনেরবেলা না রাত্রিবেলা ও রাত্রির দিকে হচ্ছে ও আচ্ছা

ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা নিশ্চিন্ত থাকুন আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি খবর নিয়ে নিচ্ছি হ্যাঁ আজ থেকেই লোক ওখানে যাওয়া আসা করবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা করবেন না হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেই হবে কোনো চিন্তা করবেন না আপনি আপনি যে আমাদের জানিয়েছেন এটাই আমাদের কাছে খুব ভালো কথা এরকম কী হলো না হলো মাঝে মাঝে জানাবেন হ্যাঁ হ্যাঁ খুব আমাকে হেল্প করবে তো ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের খুব শীঘ্রই আমরা ওখানে ব্যবস্থা করে দেবো আজ থেকেই বন্ধ হয়ে যাবে আজ থেকে বন্ধ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ যোগাযোগ করার জন্যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দেখছি কোনো চিন্তা করবেন না আচ্ছা দেখছি আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম